হ্যাঁ পশ্চিমবঙ্গে সবদিকে জনপ্রিয় খেলার মধ্যে হচ্ছে ফুটবল হচ্ছে অন্যতম এখানে দুটো টিম আছে মোহন মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটো দলের মধ্যে খুবই ভালো খেলা হয় এবং এই খেলার মধ্যে আমরা আনন্দ খুব আনন্দ উপভোগ করি